আমি এক কিছু দিন আগেই একটা স্যামসংয়ের ফোন কিনেছিলাম এবং স্যামসংয়ের ফোনটায় তার ডিসপ্লে খুব ভালো ছিলো এবং তার যে সাউন্ডের কোয়ালিটি স্পিকার যেটা আছে সেটা খুবই ভালো ছিলো এই দুটো কারণেই আমি ফোনটা কিনেছিলাম এবং তার ডিসপ্লেটার অনেকটা টু কে ডিসপ্লে যেটা বলে টু কে টাইপের ডিসপ্লে ছিলো এবং যার জন্যে ওই ফোনটা আমার খুব ভালো লেগেছিলো এবং এই জন্য ফোনটা আমি কিনেছিলাম